হ্যাঁ হ্যালো হ্যাঁ বলুন হ্যাঁ স্যার বলুন কেমন আছেন ওই শরীরটা খারাপ ছিলো তাই আসা হচ্ছে না তো বাড়িতে অসুবিধা ছিলো তাই যাওয়া হচ্ছে না কেন স্কুলে কিছু হয়েছে ওই শরীরটা খারাপ আছে জ্বর হয়েছিলো তাই হুম

হ্যাঁ হ্যাঁ কবে ওটা ছাব্বিশ তারিখ

হ্যাঁ আমি তো যাব মানে ওখানে কি খাবার নিয়ে যেতে হবে না কি ওখান থেকেই দেবে হ্যাঁ গার্জেন নিয়ে যেতে হবে না একা গেলেই হবে

না না ঠিক আছে আমি তাহলে না না আমি তালে কালকে স্কুল আসি কালকে আপনাকে আমি পেমেন্ট করে দেবো বা স্কুলে করে দেবো ঠিক আছে ঠিক আছে আমি উপর কালকে ওই দশটা সাড়ে দশটা নাগাদ স্কুল তো খোলে সাড়ে এগারোটার সময় না আমি দশটার সময় গিয়ে আমি আপনাকে পেমেন্ট করে দেবো খনে ঠিক আছে না শরীরটা খারাপ ছিলো বলে এমনি অসুবিধা হয়েছিলো হ্যাঁ হ্যাঁ হ্যাঁ ঠিক আছে ঠিক আছে রাখছি স্যার ওকে ওকে